সাগরে মাছ ধরার জন্য দেশ গ্রাম থেকে দেশে থেকে গ্রাম থেকে হ্যাঁ সব জায়গা থেকে প্রায় অনেক লোকজন যায় সাগরে মাছ ধরার জন্য তো মাছ ধরতে যাওয়ার সময় ব তারা কী করে মাছ ধরতে যাওয়ার সময় তারা অ্যাকচুয়ালি তারা একটি সাগরে তো আর সেই জন্য তারা নৌকা বা জাহাজ আর ছোটো খাটো এটা কিছু ব্যবহার করে তারা যাতে ভেসে যাতে মাছটা ধরা যায় তাদের তার উপরে তো মাছ ধরা মাছ ধরতে যাওয়ার সময় তারা একটা অনেক পর্যাপ্ত তাদের খাওয়ার মতো যারা যত দিন থাকবে ওখানে তত দিনের মতো খাবার পর্যাপ্ত খাবার তাদের পর্যাপ্ত খাবার নিয়ে তারা নৌকাতে ওঠে এবং অনেকগুলি অনেক পর্যাপ্ত অনেক পর্যাপ্ত অনেকগুলো বরফ বরফ নেওয়া হয় সেগুলির ভেতরে সেগুলির বরফগুলো নিয়ে ওই নৌকার উপরে জমানো হয় একসঙ্গে রেখে দেওয়া হয় তো সে তারা জেলেরা মাছ যখন ধরে একটা একটা করে পড়ো মাছ ধরার পরে ওই মাছগুলিকে নিয়ে মাছগুলিগুলো মাছগুলি নিয়ে ওই বরফের উপরে ঢেকে রেখে দেয় আবার তারা মাছ ধরা হয়ে গেলে তারা স সাগর থেকে তারা পাড়ি দেয় গ্রামে বা শহরের দিকে পাড়ি দেওয়ার পরে সেই মাছগুলিকে তারা বাজারে মাছগুলিকে তারা বাজারে বিক্রয় করে করার কারণে তারা বাজারে অনেক বিক্রেতারা আসে অনেক ক্রেতারা আসে তারা মাছগুলিকে কিনে নেয় তো তারা কিনে নিয়ে নিয়ে তারা তারাও অন্য গ্রামে ছোটো গ্রামে বিক্রয় করে গ্রামে বিক্রয় করে তো এই বিষয় নিয়ে কিছু কথা